হ্যাঁ আমার এখানে কাছাকাছি আছে বাহান্নটা বাজার চন্দ্রকোনা টাউনে আছে বাহান্নটি বাজার তবে শপিং মল বিশেষ কিছু বেশি নেই দুটো তিনটে আছে শপিং মল আর বাজার দোকান বাজারের যেসব দোকান আছে দোকানগুলিতে দাম খুব বেশি নয় মোটামোটি মানে কিনতে পারা যায় এমনি সব জিনিসের দাম যে খুব বেশি দাম নিয়ে নিচ্ছে এখানে তা নয় অন্যান্য বাজারের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে আমাদের এখানে আমরা ঠিকমতো ঠিক দামেই জিনিস পাই কিনতে